গত কয়েক বছরে নাচের বিভিন্ন পরিবর্তন এসেছে অর্থাৎ ধরুন পুরনো দিনে আমাদের যেইভাবে আমরা নাচ দেখতাম অথবা যেই ধরনের আমরা নাচ দেখতাম বর্তমানে আমরা সেই ধরনের নাচ হয়তো দেখতে পাই না অথবা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আমরা নাচ দেখতে পাই যেমন ধরুন আমরা আগে বিভিন্ন ধরনের নাচে সাবলীল পোশাক এবং সুরুচিকর জিনিসপত্র দেখতাম তবে এখনকার দিনের বেশিরভাগ নাচেই সেটা আমরা দেখতে পাই না অর্থাৎ সাবলীল পোশাক এবং সুরুচিকর নৃত্য আমরা দেখতে পাই না এবং এটাও আমরা বলতে পারি নির্দ্বিধায় যে এখনকার দিনের নৃত্য যে কথাটা সেই কথাটার মধ্যে নৃত্য কম এবং জিমনাস্টিকটা বেশি থাকে অর্থাৎ এখনকার দিনের নতুনত্ব যেসব নাচের পদ্ধতি বেরিয়েছে তাতে আমার মনে হয় ইস একদম খাঁটি ভারতনাট্যম কত্থকের মতো সেই জিনিসটা আমরা পাই না কারণ নাচের নামে তারা সেই জিনিসের মধ্যে বড্ড বেশি কলা কৌশলী যোগ করে এ সেই কলা কৌশলীগুলো জিমন্যাস্টিকের মতো লাগে অর্থাৎ জিনিসটা সেই আগের মতো আর দেখতে এখন ভাল্লাগে না